হ্যাঁ আমি অমনি একটা হতাশজনক খেলা করেছি বা কঠিন যেটা বলা হয় যেটা আপনারা বলছেন হতাশা বা কঠিন তার মধ্যে আমার সব থেকে হতাশজনক বা কঠিনের মধ্যে একটাই খেলা লেগেছে সেটা হলো ফুটবল একবার আমাদের পাড়াতে ফুটবল খেলা হচ্ছিলো এবং তাতে আমার বন্ধুরা আমাকে অংশগ্রহণ করানোর জন্যে বলেছিলো ফুটবল খেলাটা হয় এগারোজন এগারো এগারো মানে এই টিমে এগারো ওই টিমে এগারো দুটো টিম হয় দুটো টিমের মধ্যে এগারো এগারোজন থাকে তার মধ্যে দশজন প্লেয়ার মাঠে নামে একটা গোলকি গোল কিপারের কাজ হলো গোলে বল ধরা অদার্স ওর কোনো কাজ নাই আর খেলোয়াড়দের কাজ হলো অপজিটে গোল দিয়ে তার গোল বাড়ানো এই হলো কাজ আমাকে এবং তারা অংশগ্রহণ আমার বন্ধুরা অংশগ্রহণ করার জন্যে বলেছিলো এবং আমি গিয়েওছিলাম তারপরে হঠাৎ যখন আমি খেলতে যাই তখন আমাদের একজনা মানে ওদের অন্য টিমের আমি যখন বলটা মারতে যাই আর একজন এসে ভাড়াম করে আমার জোরে পায়ে মেরে দেয় এবং পায়ে আমার খুব ব্যাথা লেগে যায় সেইটা হলো সব থেকে বড়ো কষ্টের ব্যাপার এবং তারপর খেলতে খেলতে যা হোক করে ম্যাচটা যা হোক করে টেনে টুনে আমাদের এক আমাদের একটি গোল দিলাম ওরা একটা গোল দিলো সেম সেম হলো আমাদের একটা যখন ফুটবল খেলা হয় ফুটবল খেলার নিয়ম কি একটা টাইম থাকে যে একটা টাইমের মধ্যে যে কোনো একটা একজনা পাস হবে একজনা ফেল হবে এই রকম একটা মানে গোল কিপের নিয়ম থাকে এবং তারপর যখন সেটা হয় ওদেরও এক গোল আমাদেরও এক গোল কিন্তু টাইম আপ হয়ে যায় তারপর যখন আর একবার যখন মানে সেটা সব খেলা শেষ পরে যখন আমাদেরকে আবার নামানো হয় তখন আর একবার যখন তারা নামে তখন আর একজন এসে আমার পায়ে এসে জোরে মেরে দেয় তখন আমরা ম্যাচটা হেরে যাই হেরে যাওয়ার পর যখন খেলা পুরো শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়া বাদ তার পরের দিনই আমাকে ওই পা নিয়ে অনেক এক্সরে ফেক্সরে ডাক্তার মেডিকেল করতে হয় এবং তারপর জানা যায় যে আমার হাড়টা হালকা দাগ হয়েছে তারপরে এক্সরে মেক্সরে করে এখনো পর্যন্ত যা হোক ঠিক হয়ে তাই আমার মনে হয় আমার মনে সব থেকে বেশি হতাশাজনক বা কঠিন যেটা লাগে খেলার মধ্যে সেটা হলো ফুটবল খেলা